হ্যাঁ আমি এর কল্যাণ সম্পর্কে রাজনৈতিক এবং সংবাদে আগ্রহী রাজনৈতিকে আগ্রহী না হলেও সংবাদে আগ্রহী আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিউজও মাঝে মাঝে দেখি যখন সময় পাই অবশ্যই দেখি কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে আর নিউজের মাধ্যমে অনেক ঘটনা সম্পর্কে জানা যায় প্রতিদিনের ঘটনা প্রত্যেক দিন কী হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে জানা যায় আর কারেন্ট অ্যাফেয়ার্স নিউজ থেকেই অনেক রকম প্রশ্ন যা সরকারি পরীক্ষায় এবং বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে তাই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিউজ দেখতে হয় আমরা যে ধরনের আজ খবর দেখছি সে ধরণের খবর সম্পর্কে আমার মতামত যে অনেক খবর হয় যেগুলো একপক্ষ হয়ে খবরগুলো দেওয়া হয় দু পক্ষকে জেনে সেই যেরকমভাবেই খবর পরিচালনা করা উচিত পুরো খবর দেওয়া উচিত আর একটা খবর বারবার না ঘুরিয়ে আরো অনেক রকম খবর নেওয়া উচিত এক জায়গায় এক রকম খবর একপক্ষের খবর দেখতে আর ভালো লাগে না আগের যে খবর ছিল সেটা বেশি ভালো ছিল এখনকার সংবাদমাধ্যম খবর অনেকটাই একঘেয়েমি হয়ে গেছে